আমার প্রিয় ঋতু হল শীতকাল যদিও অনেক ঋতু দেখতে পাওয়া যায় কিন্তু সব ঋতু লক্ষ্য করা যায় না বেশি লক্ষ্য করা যায় শীত গ্রীষ্ম বর্ষা শীতকালে প্রকৃতি খুব মনোরম দৃশ্য দেখা যায় শীতকালে অনেক শাক সবজি হয় শীতকালে আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে এবং জয়চণ্ডী পাহাড়ে অনেক পর্যটন কেন্দ্র আছে যেখানে অনেক মানুষের সমাগম লক্ষ্য করা যায় শীতকালে মানুষের রঙ বেরঙের পোশাক লক্ষ্য করা এছাড়া আমাদের শীতকালে কনকনে ঠান্ডাতে সন্ধ্যাবেলায় গ্রামের এলাকায় একসাথে আগুন পোহানোর যে মজা সেটা বলে বোঝানো যাবে না শীতকালে সবচেয়ে জনপ্রিয় হল পৌষ পরব এই পৌষ পরবে পিঠে পুলি খাওয়ার যে মজা সেটা আর অন্য কোনো কালে দেখা যাবে না